কিছু হস্তশিল্প আমাদের পশ্চিম বর্ধমান অঞ্চলে বাড়িতে কিছু মহিলা ও শিশু শ্রমিকরাও করতে থাকে তাদের মা এবং বাচ্চারা একসাথে মিলে জুলে কাজগুলো করে হ্যাঁ এই হস্তশিল্প বা কুটিরশিল্পগুলো তারা করে থাকে যেমন এখন অক্সিডাইজিং জুয়েলারি একটা শিল্পের নতুন ইয়ে হয়েছে আচ্ছা বাড়িতে বসে পাখা বানানো কিছু গ্রামাঞ্চল আছে যারা মাটির কাজও করে প্রদীপ বানানো চায়ের ভাঁড় বানানো এগুলো কুটিরশিল্পের মধ্যেই পড়ছে এবং আরও কিছু শিল্প আছে যেগুলো তাঁত শিল্প আচ্ছা ব্যাগ বানানো শিল্প এসব অনেক কিছু কুটিরশিল্প বাড়িতে বসে অনেকে এখন করছে এবং তারা নিজের জীবিকা অর্জনের জন্য এগুলোকে জীবিকা অর্জনও করছে এবং জীবিকা এইভাবে নির্বাহ করছে এবং পরের জেনারেশন বা পরের প্রজন্ম এর থেকে অনেক শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে